আমাদের এলাকা থেকে কাছাকাছি বলতে দীঘা পুরীটা আমাদের এখান থেকে প্রায় বছরে একবার হলেও একবার দুবার হলেও ঘুরতে যাওয়া হয় সেখানে ও হোটেল বা গাড়িতে এরকম প্রথমেই আমরা যেটা ও খুব সম্ভবত আশা করি যে একটা নিরাপত্তা আছে কি না কিন সেই নিরাপত্তা যদি থাকে তাহলে অন্তত আমাদের সবারই খুব ভালো হয় যে নিরাপত্তা থাকলে কোনো চিন্তা নিতে হয় না কোনো কোনো কিছু অন্য কিছু কথা আমাদেরকে ভাবতে হয় না সেখানে গিয়ে আমরা যখন হোটেলে একটা উঠেছিলাম সেই হোটেলে দেখেছিলাম সব কিছু যেমন একটা কেমন বেমানান হয়ে আছে হোটেলে যখন রুমে আমরা ঢুকেছিলাম মনে হচ্ছিল যেন কোনো ও রকম সিসি ক্যামেরা বা কোনো কিছু আছে সেখানে যেমন নিরাপত্তা নেই বা যখন আমরা ঢুকছিলাম সেখানে কোনো সিকিউরিটি গার্ড ছিল না যার কারণে বেপত্তাহীন হয়ে হো হোটেলটি এক হোটেলটি ছিল হোটেলের কোনো মালিক এজেন্সি ছিল না কোনো রকম নিরাপত্তা রক্ষী ছিল না যার কারণে একটা খুব অসুবিধে হচ্ছিল আমাদের যে একজন কোনো নিরাপত্তা রক্ষী নেই যে আমাদের ও খারাপ লাগছে বা এটা হয়েছে আর তাছাড়া এই আম যখন আমরা গা আমি গাড়িতে যাচ্ছিলাম আমরা সবাই মিলে গাড়িতে যাচ্ছিলাম গাড়ির সামনের সিটের বেল্ট ছিল না সেখানে নিরাপত্তাহীন একটা আমরা গাড়িতে উঠে গিয়েছি যার জন্য এই সম্মুখীনগুলো আমাদেরকে হতে হয়েছে দুবার ধরে তার জন্য চাই যে নিরাপত্তা মানে সবাই একটু চেষ্টা করুক যেন নিরাপত্তাভাবে সব কিছু ঠিক করে তার পরে ভ্রমণ করার উদ্দেশ্য নিক